দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বেশিরভাগ মানুষ মাছ এবং বনজ ফসল এর উপর নির্ভর করে জীবন যাপন করে মাছ বলতে কী সামুদ্র বা নদী নদী কাছেই আছে এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায় সারা বছর এ সারা বছর নদীতে মাছ ধরে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন এবং বনজ সম্পদ অর্থাৎ জঙ্গলের মধু বা কাঠ মূল্যবান কাঠ এগুলো আমাদের এলাকার মানুষের জীবন ধারণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে এখানের মানুষের জীবনের অর্থনৈতিক ক্ষেত্রে মাছ ব্যবসা কৃষিকাজ তো একটা আছেই এছাড়াও বনজ সম্পদের প্রাধান্য সবথেকে বেশি